পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে সব দলগুলি আমাকে খুব ভাল লাগে এবং যে দলটি যখন আসে তখন তারা খুব ভাল কাজ করে থাকে এবং পরেও বর্তমানে যে দল আসবে তারাও খুব ভাল কাজ করে থাকবে